আমাদের স্কুলে বিখ্যাত স্কুল হচ্ছে যেমন হাই স্কুল মিউনিসিপ্যাল গার্লস স্কুল টাউন স্কুল সি এম এস হাই স্কুল হ্যাঁ এই বিশেষত এরা সব এ গ্রেডের স্কুল এবং এছাড়া আরও অনেক স্কুল আছে যেগুলো আমাদের বর্ধমানের শিক্ষা ব্যবস্থা বেশ ভালোই এবং সেখানে ভালোভাবে ছাত্রদের পড়াশোনা করানো হয় এবং এর মধ্যে কিছু কিছু প্রতি বছরই স্ট্যান্ড করে হুম ভালো রেজাল্ট করে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে